আমাদের গ্রামের বসন্ত উৎসব বড়ো বল খেলা মাঠ আছে বড়ো সেখানে বসন্ত উৎসবে বিশাল আয়োজন হয় সকাল থেকে প্রভাত ফেরি তারপরে হরিনাম কীর্তন সংকীর্তন এগুলো হয় হলুদ এক পোশাক পরে সবাই হলুদ রঙের জামা মেয়েরা হলুদ রঙের শাড়ি পরে ঠাকুরকে নিয়ে পালকি করে সাজিয়ে র্যালি করা হয় পুরো গ্রাম ঘোরানো হয় খুব আনন্দ হয় তারপরে নাচ গান বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা পরিচ পরিচালিত হয় তারপরে লাঠি খেলা হয় মেয়েদের নাচ আছে তারাও নৃত্য করতে থাকে রঙ মাখানো হয় আবির দেওয়া হয় ভগবানের চরণেও দেওয়া হয় ফুল দিয়ে সাজানো হয় পালকিটাকে এই করে বিশাল লোকজন মোটামুটি হয় অনেক তারপরে দুপুরবেলা খাওয়ানোর একটা ব্যবস্থা থাকে খিচুড়ি প্রসাদ হয় অনেক দূর থেকে লোক আসে সব খাওয়া দাওয়া করে বেশ ভালোই অনুষ্ঠানটা চলে ভালোই লাগে তারপরে বিকেলবেলা খাওয়া দাওয়ার শেষে আবার সবাই বিকালে আবার নাচ গানের আরেকটা অনুষ্ঠান হয় সেইগুলোতে পারফর্ম করতে আসে সবাই গান বিভিন্ন সুর সংগীত সবাই নানা রকমের গল্পগু আনন্দ নিয়ে মেতে থাকি এইভাবে আমাদের অনুষ্ঠানটা অনেক রাত্রির পর্যন্ত চলতে থাকে তারপরে রাত্রির শেষে ফাঙ্কশন হয় আবার একটা বিচিত্রা অনুষ্ঠান হয় রাত্রিরে ফাঙ্কশন হয় ওখানে আমি গান করতে চাই আর আগার আগামী বছর করবো